ঐতিহ্যবাহী অনুষ্ঠান নাচের সময় যে ধরনের জামাকাপড় পরে সে ধরনের জামাকাপড় হচ্ছে যেমন ল্যাহেঙ্গা পরে ল্যাহেঙ্গাটা পরে যদি কেউ নাচ করে খুব ভালো লাগে আবার এখন গ্রাউন্ড জামা বেরিয়েছে সেই গ্রাউন্ড জামাও পরে সেটা দেখলেও খুব ভালো লাগে ওই ওইগুলো খুব ভালো লাগে ঘাগরা পরলে খুব ভালো লাগে তবে এখনকার আরেক জন বয়স্ক মেয়েরাও তো নাচ গান করে তখন নাচ করলে তারাই কিন্তু লাল পাড়া শাড়ি আটপাড়া করে পরে মোটা মোটা গয়না পরে গলাতে গলা ভর্তি হাতে মান্তাসা পরে চুড় বালা এই সব পরে দেখতে যাতে ভালো লাগে চোখের পরে এই গয়নাগুলো কিন্তু ল্যাহেঙ্গা লাল পাড় সাদা শাড়ির সাথে খুব ভালো লাগে ঘাগরার সাথেও ভালো লাগে গলা ভর্তি হার তার উপরে চোখার মাথায় টিকলি এগুলো পরলে খুব ভালো লাগে হাতে হাত ভর্তি চুঁড়ি মান্তাসা বালা চুড় এগুলো পরে আংটি পরে পায়ে ঘুমুর পরে এগুলো ধরনের পোশাক পরে এই ধরনের পোশাক আর গহনা পরে কিন্তু নাচ করলে দেখতে খুব ভালো লাগে এই ধরনেরই পোশাক আর গহনা পরেই দেখি এখনকার ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মেয়েরা নাচ করে